হ্যালো হ্যাঁ পিঙ্গিদেব রায় বলছেন আমি অ্যাকচুয়ালি আপনার নম্বরটা লাইব্রেরির ডেটাবেস থেকে পেলাম আপনি একটা বইয়ের জন্য রিকোয়েস্ট করেছিলেন তো আপনি কি ইন্টারেস্টেড আছেন ওই বইয়ের ডিটেলস জানতে এখন হ্যাঁ আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার বইয়ের নামটা আর আপনার ফোন নম্বরটা আমাকে একটু বলতে পারবেন আমি জাস্ট একটু রেজিস্টার করে নেবো হুম হুম হুম আর আচ্ছা ওইটা আমাদের কাছে এখন অ্যাট দ্য মোমেন্ট অ্যাভেলেবেল আছে একটু পাঁচ মিনিট হোল্ড করবেন প্লিজ আমি জাস্ট একটু এন্ট্রিটা করে নিচ্ছি করে আমি ইয়েতে আসছি লাইনে আসি একটু হোল্ড করুন কাটবেন না

হ্যাঁ বলছি যে বইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সত্যজিৎ রায়ের টোটাল পাঁচটা বই অ্যাট দ্য মোমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমি চেক করে দেখলাম যে আপনার কাছে কোনো কার্ড মানে আপনি আমাদের এন্ট্রি এখনো বানান নি লাইব্রেরি কার্ড তো কার্ডটা যদি আপনি এসে একদিন বানিয়ে যান তাহলে আপনি এই পাঁচটা বই আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আপনার যতদিনের জন্য দরকার আর কি হ্যাঁ আপনার আধার কার্ডটা একটু নিয়ে আসবেন আর ব্যস আপনার ফোন নম্বর আর নামটা দরকার আর কিছু লাগবে না কবে আসবেন একটু আমাকে বলুন আমি তাহলে ডেটটা রেজিস্টার করে নিচ্ছি আচ্ছা একটা ডেট বা কিছু একটা সময় হবে ওয়েডনেসডে ঠিক আছে আমি এন্ট্রি করে নিচ্ছি আর আমাদের কাছে কিছু অন্যান্য যেমন শার্লক হোমস বা এরকম বইয়েরও কিছু রেকোমেন্ডেশন আছে তো আপনি কি ওরকম কোনো বই নিতে ইন্টারেস্টেড আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে রেজিস্টার করে নিচ্ছি আপনি যেটা যেটা বললেন ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে